আমি গতকাল আপনাদের দোকান থেকে একটি খাবারের অর্ডার করেছিলাম যার মধ্যে দুটি পিৎজা ছিল তো এই অর্ডার আমি আমি পেমেন্ট করে দিয়েছিলাম কিন্তু আপনাদের কোনো নেটওয়ার্ক বা সার্ভারের প্রবলেমের জন্য সেটি বিফল হয়েছে এবং বকেয়া রাশি কিন্তু আমার অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হয়েছে আপনারা আমাকে যে অনুরোধ করেছেন যে বাকি পেমেন্ট করার জন্য সেটার ভিত্তিতে আমি আপনাদেরকে জানাচ্ছি যে আমি এই পেমেন্টটি করে ফেলেছি কিন্তু কোনো কারণবশত আপনাদের কাছে পৌঁছায়নি এবং আপনাদেরকে অনুরোধ করবো আপনারা কিছুক্ষণ কিছুদিন ওয়েট করুন না হলে আমি পুনরায় আপনাদেরকে এটি আবার পাঠিয়ে দেবো